খেলাধূলার চাপমুক্ত বলতে আমরা বুঝি আমাদের প্রিয় টিম বা প্রিয় খেলোয়াড়রা ফাইনালে উঠে যে জিতে যায় সেই ম্যাচটা সেটার অনুভূতিতাই একটা আলাদা জিনিস মনে একটা আলাদা শান্তি এনে দেয় ওটা একটাই আলাদা অনুভূতিতে আলাদা জায়গায় আলাদা লেভেলে এসে যায় উপভোগ বলতে আমরা উপভোগ বলতে কী বুঝি টি ভিতে নয় উপভোগ করি নয় খেলার মাঠে গিয়ে উপভোগ করি আগে হয়তো রেডিও ছিল এখন সেই রেডিও তো আর নেই এখন ইন্টারনেটের যুগ নয় ফোনে নয় টি ভিতে এইগুলোতেই এখন সব খেলাধূলা সব দেখে